মাছ ধরার সম্পর্কে যদি বলি পরিবেশের একটা সম্পর্ক অবশ্যই আছে অবশ্য থেকেই যাবে চিরকাল আগেও ছিল এবার মাছ এখন যে অবস্থাটা হচ্ছে বিভিন্ন জলদূষণ বিভিন্ন প্লাস্টিকের ব্যবহার তারপর আস্তে আস্তে সব ঘর বাড়ি হয়ে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে যার ফলে মানে জল নিকাশি ব্যবস্থাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে ওই বর্জ্য পদার্থ প্লাস্টিক সব পচে যাচ্ছে পুকুরে পড়ছে সমুদ্রে পড়ছে তারপর বিভিন্ন কল কারখানা হয়ে যাচ্ছে দূষণ হচ্ছে গাড়িঘোড়ার ব্যবহার বাড়ছে এর কারণে একটা প্রকৃতির উপরেও যেমন চাপ বাড়ছে জলের উপরেও একটা চাপ বাড়ছে যার ফলে বিভিন্ন প্রজাতির অনেক প্রজাতির মাছ তো এখন বিলুপ্তই হয়ে গিয়েছে নদীতে আগে বহু প্রজাতির মাছ পাওয়া যেত সেগুলোই দূষণের কারণে আজকে তাদের মানে ডিম পাড়তে পারছে না বা বা ও চারাপোনাও জন্মাচ্ছে না ও সেই মাছগুলো আস্তে আস্তে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর জল জল দূষণের ফলে এই বিভিন্ন পচা জিনিস পচা জিনিস যে একটা পুকুরে যেয়ে যেমন পড়ছে সে জলের যে অ্যাকশন আপনি যে জলের যে সার খোল ব্যবহার করছেন তাকে নষ্ট করে দিচ্ছে ফলে বাচ্চা হচ্ছে না মাছের দুটো বৃদ্ধি হচ্ছে না তারপর কিছু মাছ আছে যারা অটোমেটিকালি পুকুরেই ছাড়া থাকলে তারা বাচ্চা দিয়ে দেয় ওখান থেকে আবার বিভিন্ন মাছ মাছের চারাপোনা থেকে বড় মাছ তৈরি হচ্ছে সে মাছ আর হতে সে তারা আর পুকুরে ডিম পাড়তে পারছে না বা নদীতে ডিম ছাড়তে পারছে না বা যে জন্য বাচ্চা হচ্ছে না মাছ সংরক্ষণ অনেক সময় হয় কী মানে লোকে মাছ যে কিনতে যাচ্ছে মাছের যা দাম অনেক সময় মানুষের ইনকামটা তো এখন অনেক কম তারা মাছ কিনতে পারে না বা সংরক্ষণ যে করব আমরা কাছাকাছি কোনো বরফ তৈরির যে ব্যাপার ব্যাপার নেই এবার এই ফ্রিজে আপনি কত মাছ ধরুন ধরুন আমি দুশো কেজি মাছ ধরেছি দুশো কেজি মাছটা তো ফ্রিজে রাখা সম্ভব না হার্ডলি দশ কেজি পনেরো কেজি এর বেশি সেরকম আমরা ফ্রিজও ব্যবহার করি না তাই সংরক্ষণের ব্যবস্থা নেই সরকারিভাবেও সেরকম কিছু নেই যে এখানে আমরা যারা মাছ ফাছ ধরি সংরক্ষণ করি মাছের সঙ্গে যুক্ত যে মাছটাকে যে সংরক্ষণ করে ওখানে রেখে আসব স্টোরেজে সেরকম স্টোর কিছু নেই কুল স্টোর কিছু নেই তাহলে নষ্ট হয়ে যায় মাছ অনেক মানে বিক্রিও করতে পারলাম না আবার দামও পেলাম না নষ্ট হয়ে যায় এরকম হয় তো এই দূষণের কারণে মাছটা আস্তে আস্তে কমই হয়ে যাচ্ছে আর জনসংখ্যা বাড়ছে যে কারণে মাছ সেরকমভাবে লোকের কাছে পৌঁছতেও পারছে না